হ্যাঁ বলছি বাড়িতে গাছ লাগাবার আছে তো টবের গাছ লাগাতে চাই তো সে সম্পর্কে একটু হেল্প সাহায্য করলে ভালো হয় হ্যাঁ ব্যালকনির মধ্যে হলেও ভালো হয় তারপর ফাঁকা জায়গাতেও হলে ভালো হয় যে কোনো জায়গাতেই অসুবিধা নেই যদি মাটি খারাপ হয় তো সেখান থেকে কোনো হেল্প পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর বলছিলাম জৈব সার না রাসায়নিক সার কোনটা ভালো ও আচ্ছা আচ্ছা তো আপনার কাছে পাওয়া যাবে তো সার আচ্ছা তো ফুল গাছ পাওয়া যাবে এখন গ্রীষ্মকালে ভালো কোনগুলো হয় সেগুলো তো বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার অ্যাড্রেসটা একটু বলুন তাহলে আমি যাব আচ্ছা ধন্যবাদ আমি সম্ভবত আজ বিকেল কিংবা কালকে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে যাব হুম